আমি সিফেন বাইট থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম অর্ডারটি সঠিক সময়ে চলে আসে এবং অর্ডারের পরিমাণটাও খুব বেশি ছিল ভালো ছিল সেই জন্য আমি রেস্তোরাঁকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু আর একটিও বলতে চাই সেখানের দামটি একটু যদি কমানো হয় তাহলে আমাদের খুব ভালো হয়